আমার ছোটোবেলা থেকে উৎস হল নাচ করা আমি নাচটাকে ভীষণ ভালোবাসি সেই ভালোবাসা থেকে আমার নাচের প্রতি আগ্রহ জন্মায় এবং সেখান থেকে আমি নাচ শিখতে শুরু করি আমি ছোটো থেকে প্রায় অনেক কিছু নাচ শিখেই বড় হয়েছি এবং এই নাচটা যত আমি বড়ো হয়েছি তত তার প্রতি আরও আমার আগ্রহ জন্মায় এবং সেখান থেকে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমি নাচ শেখাতে শুরু করি ছোটো ছোটো বাচ্চাদেরকে নাচ শেখানোর জন্য যেহেতু একটা আমার জায়গার প্রয়োজন সেহেতু আমি আমার বাবার সাহায্য নিই একটা ছোট্ট স্কুল খুলি এবং সেখানে আমি ছোট ছোট বাচ্চাদেরকে নাচ শেখাতে শুরু করি এবং সেখান থেকে যা উপার্জন হয় সেটা আমার নিজের হাতখরচ কারণ আমি বিএ হিস্ট্রি সেকেন্ড ইয়ারে পড়ি তার জন্য সেখানে যেহেতু আর্থিক খরচ অনেকটাই তার জন্য আমি সেখানে সেই খরচটা লাগাই এবং আমার নিজেরও অনেক কাজে লাগে এবং হাতখরচটাও চলে যায় এবং সেখান থেকে বাবা মাকেও আমি অনেকটা সাহায্য করি